আপনি কি কোনো যোগব্যায়ামের ক্লাসে যোগদান করেছেন যদি হ্যাঁ যোগ তাহলে ক্লাসের অভিজ্ঞতা ঘরে বসে নিজে অনুশীলন করার থেকে কীভাবে আলাদা আমরা যোগব্যায়াম একসাথে করলে ক্লাসে গিয়ে করলে সবাই মিলে একসাথে যোগব্যায়াম করা যায় করলে ভালো হয় বাড়িতে ঘরে একা যোগব্যায়াম করলে কোনটা ভুল কোনটা ঠিক এই ভুল হচ্ছে কি না সেটা জানা যায় না যদি আমরা দশজন কি পাঁচজন যদি একসাথে যোগব্যায়ামটা করা হয়ঁ ক্লাসে গিয়ে সেখানে মাস্টার থাকে সে মাস্টার থেকে যদি সেখান থেকে করা হয় তাহলে ভুল হয়ে গেলে দেখে শিখে নিতে পারবো আর যদি সঠিক হয় তাহলে তো ভালো আর ভুল ভুল হলে বা কোনো অসুবিধা হলে তখন আবার বলে দেবে যে এইটা এইভাবে করলে ভালো হবে এই যোগব্যায়ামটাও এইভাবে করলে ভালো হবে ওই জন্য আমার মতে যোগ ব্য্যায়ামটা কে সে গিয়ে বা সবাই মিলে একসাথে করলে ভালো হয় মনোযোগও সেখানে ভালোবাসে ঘরেতে একা একা করলে ভুলভ্রান্তি হয়ে গেলে আলাদা সাইড ইফেক্ট দেখা দিতে পারে ওই জন্য তোমার সবাই মিলে একসাথে ঘরে মাস্টারের দ্বারাই শিখলে অনেক ভালো হয়